পশ্চিমবঙ্গে কৃষিক্ষেত্র যেভাবে শীর্ষ প্রতিভা বা দক্ষতাকে আকর্ষণ করে বা ধরে রাখে সেগুলি হচ্ছে এক পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে খাদ্য শস্যে ধান গম পাট প্রাধান্য বেশী দুই বাণিজ্যিক ফসলের প্রাধান্য কম তিন কিছু কিছু অঞ্চলে কৃষি জলসেচ নির্ভর হলেও পশ্চিমবঙ্গের বেশীরভাগ অঞ্চলই এখনও অবধি মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল চার উত্তরের কিছুটা অংশ বাদ দিয়ে পশ্চিমবঙ্গের বেশীরভাগ অঞ্চলই নিবিড় পশ্চিমবঙ্গ তার পরবর্তী ট্রোপোগ্রাফি এবং আলাদা আবহাওয়ার জন্য সারা বছর ধরে বিভিন্ন ফসলের বৃদ্ধিকে সমর্থন করে এবং এই কারণেই রাজ্যের অর্থনীতি কৃষি উৎপাদনের ওপর নির্ভর করে যা রাজ্যের কৃষক সম্প্রদায় প্রতি বছর উৎপন্ন করে কৃষি জমি বা কৃষি রাজ্যের বার্ষিক জিএসডিপির একটি বৃহদায়তন শতাংশ এবং রাজ্যের সমশক্তির পনেরো শতাংশর বেশী কৃষি চাষের জন্য নিবেদিত পশ্চিমবঙ্গ ভারতবর্ষে চালের বৃহত্তম উৎপাদক রাজ্য প্রতিবছর পনেরো মিলিয়ন টন অধিক পরিমাণে উৎপাদন করে আলুর গড় বার্ষিক আউটপুট নব্বই মিলিয়ন টন যা পশ্চিমবঙ্গকে ভারতের দ্বিতীয় বৃহত্তম আলু উপাদানকারী করে তোলে পশ্চিমবঙ্গের মোট ভূমি এলাকার আটষট্টি পারসেন্ট কৃষি ও কৃষিকাজের জন্য ব্যবহৃত হয় চাষের জন্য উপলব্ধ জমি ব্যবহৃত হয় চাষের জন্য উপলব্ধ জমির পরিমাণও অনেক বেশী তাই সারা রাজ্যে অসংখ্য কৃষি পরিবারও রয়েছে যারা বিভিন্ন নীতি ও আইন ও বিধিগুলির ওপর নির্ভর করে যা রাজ্য সরকার করেছে যা কেবল কৃষকদের দৈনন্দিন ভিত্তিতে সহায়তা করে না তাদের নৈপুণ্যকে আরও উন্নত করতে সাহায্য করে এবং তাদের সামগ্রিক উন্নতিও করে